হ্যাঁ বলুন হ্যাঁ কেন আসেনি এখানে বিভিন্ন রকম স্টাইলিশ জামা আছে আপনার কী লাগবে বলুন এখন মার্কেটে বা বাজারে যেমন ধরনের স্টাইলিশ জামা স্যুট পরে সবাই ঘোরাফেরা করছে সব সমস্ত জামাই পাওয়া যাবে এখানে হ্যাঁ কেন নেই এ দেখুন এবারে যেরকম ওরও কী ভাগ আছে যে রকম নেবেন আপনি কম দামি আছে যেমন দামি জামা খুঁজবেন কোয়ালিটি যেরকম বাজেট সেরকম তার কোয়ালিটি কেউ কোয়ালিটি দামের উপর আপনার কোয়ালিটি ডিপেন্ড করবে যত দাম দেবেন দিয়ে কিনবেন সেরকম তার কোয়ালিটি হবে না না দাদা যেমন খুঁজবেন আপনি সমস্ত রকম জামা নর্মাল থেকে শুরু করে বিভিন্ন রকম ডিজাইনের জামা পাবেন হ্যাঁ জামা স্যুট সমস্ত রকম ফর্মাল ড্রেস আছে আপনার চারশো পাঁচশো আর ছশো সাতশো আটশো স্টার্টিংই চারশো টাকা থেকে স্টার্ট এখানে হ্যাঁ আসুন অবশ্যই আসুন ওপেনিং সকাল নটা থেকে স্টার্ট সারাদিনই খোলা রাত্রি সাড়ে নটায় হ্যাঁ রাত্রি সাড়ে নটায় বন্ধ ভিড় দেখুন আপনার দুপুর টাইমে একটু ভিড়টা কম থাকে দুপুর থেকে বিকালের দিক করে তারপরে আবার সন্ধ্যার দিকে ভালোই মোটামুটি ভিড় চলে আসে আপনি অবশ্যই আপনি যত দূর থেকেই আসুন জামা একদম আপনার মনের মতো হয়ে পছন্দ করে নিয়ে যাবেন সমস্ত রকম ছেলেদের সমস্ত রকম এখানে ডিজাইনের পাওয়া যায় পাঞ্জাবী পাঞ্জাবী কুর্তা নর্মাল ড্রেস সমস্ত রকম ড্রেস পাওয়া যাবে আচ্ছা সকালের দিকে আসবেন অবশ্যই দোকান খোলা থাকবে নটার পর আসবেন নটা নটার সময় দোকান জাস্ট খোলা হয় হ্যাঁ কেন আসবেন না অবশ্যই আসবেন বৃহস্পতিবার দোকান বন্ধ থাকে আমাদের হ্যাঁ সেল ওটা যা ড্রেসের ওপর ড্রেসের ও ইয়ের ওপর ডিপেন্ড করে করা থাকে একটা জামার উপর কোনোটায় দশ পারসেন্ট কোনোটায় পনেরো পারসেন্ট এরকম ডিসকাউন্ট থাকে ওইটায় ওটা আপনার দাম কত দামের কী কিনবেন এমন তার উপর ওটা ডিপেন্ড করবে ডিসকাউন্টটা হ্যাঁ আসবেন বন্ধুবান্ধবকে নিয়েই আসবেন হুম ঠিক আছে